হ্যাঁ মুসুর ডাল আছে যা প্রায় আমাদের সব বাড়িতে প্রতিদিনই প্রস্তুত করা হয় আর এই মুসুর ডাল পর্যটকরাও চেষ্টা করতে পারেন কারণ এই মুসুর ডালটা হয় খুব সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর যেটা আমার মনে হয় পর্যটকরা যদি চেষ্টা করেন তাহলে তাদেরও খুব ভালো লাগবে আর এই খাবারটি বিশেষ করে পরিবেশন হয় আমাদের বাঙালিদের যেসব রেস্তরাঁ আছে হোটেল আছে সেখানে তো মুসুর ডাল থাকবেই কারণ আমরা বাঙালিরা এক কথায় খাবার বলতে মুসুর ডাল তো ভাতের সাথে আমরা খাইই এবং অন্য অন্য খাবারের সাথেও আমরা যেমন রুটি অন্য সবজির সাথেও ট্রাই করি যেটার জন্য আমাদের খুব ভালো লাগে তো সেই জন্য আমার মনে হয় প্রতিটা হোটেল বাঙালি রেস্তরাঁ সব জায়গাতেই মুসুর ডালটা পাওয়া যায়